হ্যাঁ বলো ভালো আছি তুমি কেমন আছো আর বলো না যা হওয়ার কথা সেটাই তো হলো না মানে চাষবাস যা ধানের অবস্থা আগে যেটা হওয়ার কথা ছিলো সেটাই তো হলো না তোমার কেমন হুম আমাদের এখানেও তো জলের সমস্যা প্রচুর এরকম জলের সমস্যা হলে তো চাষবাস ছেড়েই দিতে হবে না হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে পৌষ মেলা আমরা পৌষ মেলাতেই তো পাটিসাপটা পিঠে করবো তারপর নারকেল পিঠে করবো গুঁড়ের পিঠে অনেক রকমের পিঠে করবো তুমি আসবে আমাদের বাড়ি হুম হুম যাবো এক দিন হ্যাঁ বলো ধান তো অল্প উঠেছে বেশি ওঠে নি তবুও যা উঠেছে ওই দিয়ে পাস পিঠে ফিঠে করবো তোমাদের কেমন ধান উঠেছে এই এক দেড় বিঘে মতো হুম হুম যাবো